গ্রাম অঞ্চলের কৃষকদের কৃষিকাজে এখনো কোন মেশিনে দ্বারাতে কাজ হয় না কারণ তারা সব কাজ হাতের দ্বারাতেই করে মাঠের মধ্যে জল দেওয়া বীজ পোঁতা এইগুলি গ্রাম অঞ্চলের কৃষকরা সব নিজের হাতেই করে যেহেতু আধুনিকতার কোন উপকরণ নেই তাদের কাছে তাদের খুব পরিশ্রম করতে হয় এত পরিশ্রম করেও তাদের ফলনের হার খুব কম হয় বৃহত্তর কৃষকদের কৃষিকাজে অনেক মেশিনের দ্বারাতে কাজ হয় কারণ বৃহত্তর কৃষকরা সব মাঠে জল দেওয়া বীজ পোঁতা সব তারা মেশিনের দ্বারাতেই করে যেহেতু আধুনিকতার অনেক রকমের উপকরণ আছে তাই তাদের ফলনও খুব তাড়াতাড়ি ভালো হয় এদের কোনো পরিশ্রম করতে হয় না এই জন্য গ্রাম অঞ্চলের কৃষকরা আর্থিক দিক থেকে অনেক বেশি দুর্বল